তিন পাঁচ দুহাজার কুড়ি ছয় বারো দুহাজার আঠের তিন চার দুহাজার ষোল বারো ছয় দুহাজার একুশ আট দশ দুহাজার পাঁচ